আমি গেলো পুজোতে রেমন্ডসের একটি জামা এবং প্যান্টের ছিট কাপড় কিনেছিলাম প্রথমে ভাবতে পারি নি যে কাপড়গুলি কেমন হবে তারপরে দর্জিকে দিয়ে কাটানোর পর আমি ব্যবহার করলাম জামা এবং প্যান্টটি পরলাম পরার পরে এতোটাই যে আরাম বোধ হচ্ছে বা এতোটা ভালো হবে আমি ভাবতে পারি নি দর্জিকেও বারবার আমি জিজ্ঞাসা করেছিলাম এবং কেনার সময়ও দোকানদারকে বারবার জিজ্ঞাসা করেছিলাম যে দাদা কাপড়টি ভালো হবে তো পরলে আরাম বোধ হবে তো আমি আদৌ ভাবতে পারি নি যে দর্জির কাছে কাটানোর পরে জামা প্যান্টটি পরলে এতোটা আরাম বোধ করবো এবং এতোটা ভালো লাগবে তার কারণ জামা প্যান্টটি পরার পরে আমি বুঝতে পেরেছি যে জামাটা এতোটাই মোলায়েম এতোটাই নরম যে আমার গায়ে ঘাম হলেও সেটি খুব সহজে শুষে নেয় এবং প্যান্টটাও এতো স্ট্রেচেবল এতো ভালো কাপড় যে আমি যদি মেঝেতেও বসে যাই সেখানে কিন্তু প্যান্টটা কোনো সমস্যা করে না বা কোনো অসুবিধা হয় না এবং কাপড়টা এতোটাই সফট এতোটাই মোলায়েম যেন পরে আছি মনেই হয় না আমি খুব ভালো অভিজ্ঞতা সঞ্চয় করেছি এরপর থেকে আমি এই ধরনের কাপড় কিনেই আমি প্যান্ট জামা কাটিয়ে পরবো